পশ্চিমবঙ্গের প্রিয় ভাষা এবং প্রধান ভাষা হচ্ছে বাংলা বাঙালি জাতি বসবাস করে বেশিরভাগই এখন চাকরি সূত্রে অনেকেই বাংলায় এসে বসবাস করতে থাকেন বলে অনেকে বাংলা শিখেছে দরকারে পড়েছে ওঁদের অসুবিধা হচ্ছে বাংলা জানতেই হবে বাংলাকে ওরা এখন প্রধান ভাষা হিসাবে ওঁরা মেনে নিয়েছেন বাংলা বাঙালি সবসময় সবকিছুর কালচারে এগিয়ে থাকে সেই জন্য কলকাতাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া এইখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকেন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব হয় বাঙালির প্রধান উৎসব দুর্গা পূজা সেখানে বিভিন্ন ধর্মের মানুষ আসেন মেলামেশা করেন এবং অনুষ্ঠানটা উপভোগ করেন এর সাথে সাথে বাংলার সাহিত্যিকদের অবদান প্রচুর তার মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় কিছু মানুষের প্রাণ যাওয়াতে সেই দিনটাকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করা হয় রবীন্দ্র জয়ন্তীও পালন করা হয় নজরুল জয়ন্তীও পালন করা হয় আরও বিভিন্ন সাহিত্যিকদের পালন করা হয়